পশ্চিম বর্ধমান জেলাটি অতি বৃহৎ জেলা এখানে আসানসোল রানিগঞ্জ এবং দুর্গাপুর এই তিনজ তিনটি শহরই রয়েছে বিশেষ শহর রয়েছে শিল্পাঞ্চলের এটা এই তিনটিই শিল্পাঞ্চল কয়লা শিল্পাঞ্চল লোহা শিল্পাঞ্চল সেখানে আমাদের স সরকারি স্বাস্থ্য ব্যবস্থারও বেশ উন্নত কারণ এখানে দুর্গাপুর এবং এই আমাদের আসানসোলে জেলা হাসপাতাল রয়েছে এবং ব্লকে প্রতিটা ব্লকে ব্লক হাসপাতাল রয়েছে আমাদের এই আসানসোল জেলা হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি এবং দুর্গাপুরেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ড নতুন ধরনের ডিপার্টমেন্ট বা বিভাগ খু খুলেছে এবং বিভিন্ন রকমের উন্নত যন্ত্রপাতিও আনা হয়েছে সাধারণ মানুষের চিকিৎসা তে কাজে লাগানোর জন্য এবং সাধারণ এবং স্বাস্থ্যসাথী যেটা সরকারি অনুদান দেওয়া হয় এখানে তার ব্যবস্থাও করা হয়েছে যাতে সাধারণ মানুষরা উপকার পেতে পারে এবং এছাড়াও ব্যক্তিগত হাসপাতাল বড় বড় হাসপাতালও এখানে গড়ে উঠেছে তার মধ্যে বিভিন্ন মিশন বা হেলথ ওয়ার্ল্ড দুর্গাপুরে রয়েছে এবং রানীগঞ্জেও আছে বড় হাসপাতাল সেখানে বড় বড় অপারেশন বা বিভিন্ন ধরনের উন্নত মানের চিকিৎসা হয়ে থাকে আর এখানে ব্যক্তিগত যারা এমনি প্র্যাকটিস করে তাদেরও অনেক বড় বড় চিকিৎসক বাইরে থেকেও আসেন বা এখানেও তারা সুচিকিৎসার মাধ্যমে আমাদের স্বাস স্বাস্থ্য বিভাগকে আরও উন্নত করেছেন যাতে আমরা ভালো চিকিৎসা পাই আরকি এবং যেহেতু এই এনএইচ নাইনটিন এই জাতীয় সড়ক আমাদের শহরগুলোকে জুড়েছে তার জন্য এবং স এই স সড়কটি যথেষ্ট চওড়া হওয়ায় দ্রুত দ্রুত আমরা এক শহর থেকে অন্য শহরে চিকিৎসার জন্য যেতে পারি এবং সেই পরিষেবাটা আমরা পেতে পারি আর এবং চিকিৎসা বলব না এবং ওষুধপত্র আমরা বিভিন্নভাবে নেটের মাধ্যমে বা বিভিন্ন এখন অনেক সুযোগ সুবিধা আছে যে চিকিৎসা ওষুধ পাওয়ার জন্য স্বল্পমূল্যে আমরা সরকারি জায়গার থেকেও সেই স্বল্পমূল্যে আমরা ওষুধ পাই